হ্যাঁ হ্যালো বলছি এটা কি ফুলের দোকান আচ্ছা আচ্ছা তো আমার একটা অনুষ্ঠান মানে বিয়েবড়ির প্রোগ্রাম আছে কিছু ফুল লাগবে তো গিয়ে কথা বলতে হবে না ফোনে মোটামুটি কথা বলা যাবে এই দিন পনেরো পরে আমার তো সময়ের অভাব একটু ফোনে যদি রেট ফেট গুলো বলা যেতে পারে তো মোটামুটি বিয়েবাড়িতে যেসব ফুল টুল লাগে রজনীগন্ধা গোলাপ বা গাঁদা ফুল এইগুলো পাওয়া যাবে তো হুম তো অর্ডার দিলে মোটামুটি কতদিন আগে অডারটা দিতে হবে আচ্ছা আচ্ছা তো অর্ডার দিলে কি আপনাদের ওখান থেকে সাজিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে না কি আ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো রজনীগন্ধার স্টিক ফিকগুলো কীরকম কী রেট চলছে এখন আচ্ছা আর